হ্যাঁ সুরজদা বলছি পুজোর তো আর বেশি দিন নেই দশ দিন বাকি তো আমাদের পুজোর ব্যাপারে আলোচনা তো করতে হবে একটা সভা ডাকতে হবে তো সভা কত তারিখে ডাকা যায় সেটা যদি বলো

আদায় কীরকম থাকবে মানে আগের বারে তো আমরা দুশো করে আদায় করেছি তো এবারে এক পার্সেন্ট করে আদায়ের বৃদ্ধি অর্থাৎ মানে দুশো কুড়ি টাকা করে আদায় আদায় করার কথা ভাবছি তো আদায়ের ব্যাপারে যদি কার কার মানে আগের বারে আদায় করেছিলাম সেই লিস্টটা যদি তোমার কাছে পুরনো থেকে থাকে তো সেই লিস্টটা গ্রুপে দিয়ে দিতে পারো এবং যে আদায় বাড়তি হচ্ছে সেই টাকাটা উল্লেখ করে দেবে ঠিক আছে হ্যাঁ কার্ড ছাপানো কার্ড ছাপানো আমরা ওই গোরান্ডির প্রেসেই কার্ড ছাপাতে দেবো তো

হ্যাঁ অনুষ্ঠান অনুষ্ঠানে অবশ্যই অনুষ্ঠানে অবশ্যই নাটক আবৃত্তি গান এই সকলগুলো রাখবে অতিথিদের কাদের আপ্যায়ন করবে তাদের একটা লিস্ট তৈরি করেছ ঠিক আছে তাদেরকে নিমন্ত্রণ করা হবে তার সাথে তাদের কিছু খাবারের ব্যবস্থা অবশ্যই করতে হবে ঠিক আছে বিসর্জন সম্পর্কে কিছু ভেবেছ হ্যাঁ পুরোহিতকে আমি সকাল দশটার সময় আসতে বলেছি হ্যাঁ পুজোর দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাজার টাকা ও বলেছে ঠিক আছে ও তার মধ্যে হয়ে যাবে ঠিক আছে ওরা বাইক নিয়ে চলে যাবে তখন ঠিক ঠিক আছে আমরা তেইশ তারিখে তাহলে সবকিছু সিদ্ধান্ত নেব ঠিক আছে এখন তাহলে রাখছি ঠিক আছে